কিছু স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলি যেগুলি পূর্ব বর্ধমান জেলায় গুরুত্বপূর্ণ বা নেওয়া উচিত সেগুলি হলো গাছ সংরক্ষণ গাছ সংরক্ষণ করা এবং নতুন গাছ লাগানো যেমন এই আমরা এই গাছ কেটে দিচ্ছি এই গাছ কাটার ফলে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং দেখা যাচ্ছে ফলে পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বাড়ছে এবং এই গাছ কাটার রেটটা আমাদের পূর্ব বর্ধমান জেলায় একটু বেশিই আছে এছাড়া হচ্ছে জল বাঁচানো আমরা এই যে জল এতো প্রতিনিয়ত নষ্ট করে চলেছি এই জল নষ্ট করার ফলে একটা সময়ে দেখা যাবে যে জল আর পাওয়া যাবে না পানীয় জল সেই পানীয় জলের অভাবে মানুষরা জলাহারে মরবে এছাড়া এই উদ্যোগগুলি যে যে চ্যালেঞ্জ বা সাফল্যের মুখোমুখি হয়েছে সেগুলি হলো চ্যালেঞ্জগুলি হলো যেমন এই এই কথাগুলি যখন কোনো গ্রামের মানুষদের সরকারি কর্মচারীরা বলতে আসে তখন তারা বুঝছে না এবং তারা সেই আগের মতোই গাছ কেটে চলেছে এবং গাছ লাগানোয় গুরুত্ব দিচ্ছে না এবং সাফল্যও পাওয়া গেছে যেমন কিছু কিছু বনাঞ্চল এলাকায় বা সরকারি এলাকায় এসব গাছ লাগানোর ফলে সেই এই পূর্ব বর্ধমান জেলার বাস্তুতন্ত্রটা কিছুটা হলেও উন্নতির মুখ দেখেছে এবং আমি আমার এলাকায় অবশ্যই কিছু গাছ লাগিয়ে যত্ন করি এছাড়া গাছ কাটা বন্ধ করতে চাই এবং আমি জল সংরক্ষণ করি ইত্যাদি